এখনকার শিক্ষাগত থেকে আগেকার শিক্ষাগত অনেক ভালো এখনকার শিক্ষাগত যোগ্যতা ভালো হলেও মানুষ সেভাবে ব্যবহার করতে পারে না মানুষ সেগুলো মেনে চলতে পারে না আমি এমনও অনেক মানুষ দেখেছি তারা উচ্চশিক্ষিত হলেও তাদের ব্যবহার আচরণ অতটাও ভালো না যতটাও তারা শিক্ষিত বলে মনে হয় এভাবেই চলছে আগেকার শিক্ষিতরা কম শিক্ষিত হলেও তারা যা জানে এখনকার তুলনায় তারা অনেক কিছু জানে তারা অনেক কিছু ভালোভাবে বুঝতে পারে এখনকার সেটা মেনে চলে না তারা